আমার পুরুলিয়া জেলার মানুষ বছরের পর বছর বিভিন্ন দিক যেমন অর্থনীতি বা অবকাঠামোর পরিপ্রেক্ষিতে নিজেদের পরিবর্তন করে চলেছে এইসব পরিবর্তনগুলি ওদের মধ্যে এসেছে বহুদিন আগে থেকে যখন মানুষ দেখত যে বাইরের মানুষেরা পড়াশোনা করে ভালো চাকরি বাকরি করছে তখন তারা নিজেদের মধ্যেও ওই জেদটা এনে পড়াশোনা করে চাকরি করে আবার এখানকার অনেক ছেলেমেয়ে বাইরে জায়গাতে পড়াশোনা করতে যায় সেখান থেকে ভালো পদ পেয়ে ভালো চাকরি করে আবার পুরুলিয়ার যারা গ্রামের মানুষ তারা বিভিন্ন ধরনের স্থানীয় ব্যবসা করে নিজেদের রোজগার চালায় বলতে গেলে এখনকার কোনও মানুষই আর বাড়িতে বসে থাকে না তারা বাড়ির মধ্যে বসেও কিছু না কিছু কাজ করেই থাকে ছেলেরা যদি বাইরে যায় মেয়েরা বাড়ির কাজের সঙ্গে ছোটোখাটো কুটিরশিল্প বিভিন্ন ধরনের করে থাকে যেমন বিড়ি শিল্প তামাক শিল্প শালপাতা এসব তারা বাড়িতে বাড়িতেই করতে পারে গাছের পাতা তুলে সেগুলোকে বিড়ি বানায় এবং আবার গাছের শাল গাছের পাতা তুলে তারা শালপাতা বানায় সেই শালপাতা আমাদের খাবার জন্য কাজে লাগে আবার এখানে লাক্ষা শিল্প গালা শিল্প বিভিন্ন ধরনের আরও ছোটো বড়ো শিল্প রয়েছে যেগুলোর থেকে মানুষরা বিভিন্নভাবে আয় করতে পেরে নিজেদের অর্থনীতিতে অনেক পরিবর্তন এনেছে এবং আমি মনে করি যে এগুলো আনা খুবই দরকার আর এখানকার লোকেরা বিভিন্ন ধরনের চাষ করে চাষ করে যেসব ফসল উৎপাদন করে সেইগুলো তারা বিক্রি করেও নিজের জীবন অতিবাহিত করে